হ্যাঁ বল রে মিতালি কেমন আছিস হ্যাঁ তারপর খবর কী বল পড়াশুনার কোথায় নেবো বলতো কোনটা ভালো হবে বল না আমি না খুঁজে পাচ্ছি নি কোনো জানিস তুই একটু খোঁজ নিয়ে দেখ তুই একটু খোঁজ নিয়ে দেখ না কেমন তাহলে ওইখানেতেই ভর্তি হয়ে যাবো দুজনে আমিও এই ভাবছিলাম যে হচ্ছে তোকে ফোন করবো যে দিয়ে জিজ্ঞেস করবো কোন কোচিংয়ে ভর্তি হবি তারপর কোথায় ঘুরতে গিয়েছিলি আমি মামাবাড়ি মাসিবাড়ি ঘুরেই যাচ্ছি এখন তো ঘোরার সময় দিয়েছে বলছি তুই একটু ভালো করে খোঁজ নিয়ে আমি কী বলছি মিতালি শোন না আমি বলছি যে ওই হচ্ছে টিউশান টিউশান নিয়ে না আমি চিন্তা করি নি আমি চিন্তা আমি কী বলছি বলতো তোকে মানে ভালো পড়াবে তো আচ্ছা ওইখানে কী ক্লাস চালু হয়ে গেছে কোচিংটাতে ভর্তি তো হয়ে যাবো আর কি কোনো মাস্টারের ফোন নম্বর আনিস নি হ্যাঁ হ্যাঁ সেটাই তারপর তোর বই টই কেনা হয়ে গেছে ও কোন দোকানে বই কিনছিস রে আমার বাবা আজকে এক জায়গাতে জানিস ও তাহলে কাকু যেইখানে কিনছে আমাকে একটু বলবি হ্যাঁ আমি না সেইখানে বাবাকে পাঠাবো কারণ আমার বাবা এক জায়গাতে কিনতে গিয়েছিলো কিন্তু সেখানে প্রচুর দাম বলছে দিয়ে আমি বাবাকে বললাম যে পালিয়ে আসো ওখান থেকে কিনতে হবে না আচ্ছা ঠিক আছে বলবি আমাকে হ্যাঁ কবে ভর্তি হতে যাবি হুম